ক্যাবটি ক্যান্সেল করার জন্য ক্যাব ড্রাইভারকে ফোন করবো ক্যাব ড্রাইভারের কাছে ফোন করে জানাবো যে ক্যাবটি আসতে দেরি হচ্ছে এই জন্য আমার আর যাওয়ার প্রয়োজন নেই এই জন্য এই কারণ দেখিয়ে আমি ক্যাবটিকে ক্যান্সেল করে দেব